হ্যালো হ্যালো হ্যাঁ আমি চণ্ডী সেন বলছি আমি হচ্ছে আয়া সেন্টার থেকে তোমার নম্বরটা পেলাম তুমি কি মৌসুমি দাস হ্যাঁ তুমি মানে মানে আয়া সেন্টার থেকে তোমার নম্বরটা পেলাম তুমি হচ্ছে বৃদ্ধ লোকের বৃদ্ধ লোকেদের দেখাশোনা করো কি হ্যাঁ ওই জন্যে ওখান থেকে আমি নম্বরটা পেলাম ওই জন্যে আমি তোমাকে তোমার দরকার আছে তোমাকে একটু দরকার আছে বলে ওই জন্য ফোনটা করছি আমার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে আমি বাড়িতে থাকি না ফাঁকে থাকি আমার বাড়িতে একটু থাকার জন্য তাই যে তোমাকে কল করছি তুমি কি সময় দিতে পারবে

কি কাজ বলতে সেরকম কিছু করতে হবে না ধরো মা বাবাকে হয়তো টাইমে খাওয়ানো স্নান করানো একটু তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা সে যখন যেটা চাইবে সেটা দেওয়া এরকম টুকিটাকি কাজ বা আদার্স অন্য কিছু নয় ওদের কাছেই থাকবে ওরা যেইটুকু বলবে সেইটুকু সেইটুকু কাজ বাড়ির অন্য কিছু কাজ সেরকম নয় শুধু ওদের যেইটুকু কাজে লাগবে সেইটুকুর জন্যই বলছি তবে সারাদিনটাই থাকতে হবে রাত্রেবেলাটা না থাকলেও হবে কিন্তু সকাল থেকে ধরো রাত আটটা নটা পর্যন্ত থাকলেই হবে সকাল থেকে মিনিমাম ধরো ওই আটটা নটা থেকে থাকলেই হবে তারপরে আমি তো বেড়িয়ে পড়ি কাজে এবার সেই কারণে ওই টাইমটা হচ্ছে আমি দিতে পারব না ওইজন্যই হচ্ছে তোমাকে রাখার ব্যবস্থা করব তাহলে সেরকম সকাল হ্যাঁ হ্যাঁ সকাল নটা থেকে রাত্তির নটা পর্যন্ত থাকলেই হবে তারপরে আমি বাড়ি চলে আসব আমার বাড়ি হচ্ছে চন্দ্রকোণা টাউন ঠাকুরবাড়ি বাজার এবার তুমি যখন আসবে সেটা আমি দেখি সেখানে আমি থাকব তখন সেই মুহূর্তে থেকে আমি দেখিয়ে দেব কোনটা আর হচ্ছে এবার তাহলে তোমার হবে তো টাকা বলতে ধরো মাসে তুমি কিরকম নাও বলো দশ হাজার মাসে দশ হাজার তাই তো আচ্ছা একটু কম টম করে নেবে আর আমি তো এমন কোনো ভীষণ মানে ভীষণ ভালো চাকরি করিনি যে তোমাকে মাসে দশ হাজার টাকা দিয়ে দিতে পারব কিছু মনে করো না কিন্তু একটু দেখে নেবে ঠিক আছে

মানে তোমার বাড়ি কোথায় তোমার তোমার বাড়িটা কোথায় বলো তো ও তাহলে ওখান থেকে এখানে এখানে এখানে ধরো আসা যাওয়ার খরচ সে তো জানি ধরো তুমি যদি আমার বাড়িতেই নয় থেকে যাবে ওই টাইমটা পর্যন্ত ডিউটি করলে তারপরে তুমি তোমার হচ্ছে রুমে তুমি তোমার নিজের মতন থাকলে আচ্ছা ঠিক আছে টাকাটা দেখে করব নয় আট হাজার টাকা আমি দেব তুমি হচ্ছে পরের মাস থেকে তাহলে কাজটা করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি কবে থেকে আসতে হবে না আসতে হবে আমি তাহলে তোমাকে জানিয়ে দেব ফোনে হ্যাঁ ঠিক আছে রাখছি